হ্যালো হ্যাঁ শ্যামাপদ আমি যে বিষয়ে যে বিষয়ে ফোন করার জানো তো যে মন্দিরে আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা তো আর বেশ বড়োভাবে প্রোগ্রাম আর্থিক একটা বিষয় আছে একটু কালেকশন টালেকশন না করলে হবে কি করে

আসলে একটু বস্ত্র বিতরণ কিছু খেলাধুলো কালচারাল প্রোগ্রামের সঙ্গে খেলাধুলো সবই একটু যদি হয় এগুলো হচ্ছে মূলত আমরা একটা কমিটি তৈরি করে যদি তাদের উপর হ্যাঁ হ্যাঁ আমাদের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে ওনাকেও তো বলতে হবে কারণ ওনার তো সাহায্য সহযোগিতা আমাদের তো দরকার যদি অঞ্চল থেকে প্রধান যদি আমাদেরকে কিছু এই বিষয়ে আসলে আমরা তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছিনা আমরা তো এলাকায় একটা তাহলে হ্যাঁ সে তো সেটা সেটা তো একটা সেটা তো একটা কমিটি তৈরি করার পরে সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হবে তারাই করবে আগে কমিটি হোক মিটিংটা হোক হওয়ার পরে কমিটি এবং তারাই কিভাবে কালেকশন হবে তার প্রোগ্রামটা সেট করবে এইগুলো তাহলে মাথায় আসছে কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব নয় যদি সবার সদিচ্ছা থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার তো সেরকম কাজের চাপ থাকলেও তোমরা যখনই ডাকবে তখনই আমি যেতে পারব আর আর আর আর আর হ্যাঁ দায়িত্বটা কিন্তু দায়িত্বে দায়িত্বটা কিন্তু মূলত তোমাকেই নিতে হবে কারণ তোমাদের মতো ইয়াংরা ইয়াংরা যদি দায়িত্ব না নাও তাহলে হবে কি করে যুবকদেরকেই তো এগিয়ে আসতে হবে আর না সেটা সেটা সেটা পরামর্শ নয় এটা এটা এটা একটা আলোচনা সাপেক্ষ হ্যাঁ আলোচনা সাপেক্ষ সবাই যে যে মতো বলবে সংখ্যাধিক্য যেদিকেই সেই মতোই হবে তবে একটা এ এই মুহূর্তে আমার যেটুকু মানে অনুরোধ রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজটা করতে হবে হ্যাঁ এটা এটা রাজনীতির বিষয় নয় হ্যাঁ আর শোনো হ্যাঁ সন্ধ্যা সাতটা খালেদ মিঞা জাভেদ মিঞা এদেরকে সবাইকেই কিন্তু আসতে বলবে যাতে ওরাও ওরা ও থাকে হ্যাঁ মেলা হওয়ারটা তো ভালো ঠিক আছে ভাই ঠিক আছে ভাই রাখছি তাহলে এখন হুম হুম থ্যাংক ইউ